আমরা যেহেতু একান্নবর্তী পরিবারের মানুষ তো আমাদের সব সময় মনে হয় যে যখনই আমাদের সব মাথাগুলি একজোট হয় পুরুলিয়ায় তখনই আমার মনে হয় যে কোথাও একটা ঘুরতে যাওয়া যেতে পারে পুরুলিয়ার কোথা পুরুলিয়াকে আরেকটু নতুনভাবে চিনতে ইচ্ছা করে আসলে পড়ার সূত্রেই সবাই বাইরে চলে গেছে পিসি দিদি দাদা সবাই বাইরেই চলে গেছে তো তারা যখন আবার পুরুলিয়া হুজুক পাড়া দাস ভিলায় এসে জমা হয় বা একজোট হয় তখন মনে হয় যে একটু ঘুরতে যাই কোথাও গাড়ি নিয়ে যাই তো সেই রকমই একদিন আমরা ঠিক করলাম সবাই যখন একসাথে হলাম সরস্বতী পুজোর সময় তো আমাদের মনে হলো কোথায় যাওয়া যায় পুরুলিয়াতে তো আমরা তার জন্য তেলকুপিটাকেই বেছে নিলাম তো আমার যেহেতু পিসির যিনি বর আছেন তিনি গাড়িটা চালাবেন তো তিনি পুরুলিয়াটাকে ঠিকভাবে চেনেন না তো তিনি গুগল ম্যাপ দেখে তেলকুপি জায়গাটা খুঁজলেন এবং তেলকুপি বেরোলোও তো আমরা সেই গুগল ম্যাপ মতোই গাড়ি চালানো শুরু হলো আমরা সবাই পেছনে ছিলাম তে পিসির বর যিনি উনি গাড়ি চালাচ্ছিলেন এবং তেলকুপি আমাদের একটি জায়গায় গিয়ে থামতে বললো গুগল ম্যাপে আমরাও সেখানে তেলকুপি আমরা ওখানে গিয়ে থামলাম কিন্তু স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করলাম যখন তখন জানতে পারলাম এটি তেলকুপি নয় তেলকুপি নাকি আরেকটু এগিয়ে তো তাদের একজন বলছেন যে ডান দিকে যান আবার একটু এগিয়ে তারা বলছে বাঁ দিকে যান তারপরে আরেকটু এগিয়ে গেলাম তখন বলছেন যে আপনারা পুরোপুরি ভুল রাস্তায় এসছেন আমরা পেছনের যান তো আমরা এতটাই মানে আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম যে আমরা কোথায় তাহলে কোথায় এসে পড়লাম আমরা এমনিতেই তিন ঘন্টা জার্নি করেছিলাম ওটার জন্য তো আমরা সেই কোথায় এসে পড়লাম তো এত কিছুর মাঝে আমার একটি ছোট্টো বোনও আছে তো ওকে নিয়েও চাপ হয়ে যাচ্ছে যে কী হবে এবারে তো এরকম করতে করতে আমরা তো গাড়িটা আমরা ব্যাক করতে যাচ্ছিলাম এবার ব্যাক করতে গিয়ে গাড়িটি একটি গর্তের মধ্যে পড়ে যায় তো গাড়িটা গর্তের মধ্যে পড়ে যাওয়ার ফলে গাড়ির যে গাড়ির তেল লিক হতে থাকে ফুটো হয়ে তো আমরা তো সেখানেই ভাবি যে এবার গাড়ির বাড়ি ফিরবো কী করে তখন প্রায় চারটে বেজে গেছে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে তো গাড়ির তেল যেহেতু লিক করছে তো আমরা ভাবলাম এরপরে কী করে যাবোত আর গাড়িটিও খন মানে গর্তে পড়ে গেছে তো তখন আমরা স্থানীয় কিছু লোকজনদের ডাকি যে গাড়িটা একটু তুলে দেবেন তো তিনি একজন ওখানে কোনো একটা প্রচণ্ড সুন্দর একটা জায়গায় গিয়ে আমরা ওখানে উঠি মানে হাঁটতে হাঁটতে একটু মানে স্থানীয় লোকজনদের সাথে কথা বলার জন্য তো তিনি একজন মাঝি তিনি এসে বলেন যে আমার নৌকোতে করে চলুন আমি আপনাদের তেলকুপি দেখিয়ে দেবো তো তখন আমাদের মনে হলো যে বোনও ছোটো এরকম করে নৌকোয় এতজন আমরা সাতজন মতন ছিলাম তো সাতজন মিলে যাওয়াটা ঠিক হবে না তো আমরা ভাবলাম ওখানে না যাওয়াটাই বে ঠিক হবে তো তার জন্য আমরা গাড়িটা আমরা বললাম না আমরা যাবো না আপনি শুধু গাড়িটা একটু তুলতে সাহায্য করুন তো তিনি বললেন যে তিনি আমাদের গাড়িটা তুলে দিলেন কিছু জনকে নিয়ে তার ভাই ছিলো তার দাদা ছিলো তাদেরকে নিয়ে গাড়িটা তুলে দিলেন এবার আমরা বললাম তিনি অনেকবার করে আমাদের বললেন যে চলুন আমি তেলকুপি পৌঁছে দেবো তো আমাদের বিশ্বাস হলো না কারণ গুগল ম্যাপে সেরকম কিছু দেখাচ্ছিলো না আর গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিলো সেটা আমরা পুরোটাই নাকি ভুল রুটে চলে এসছি কিন্ত পরে তারপরে আমরা যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি তো এবার তখন প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছে তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এবার আমরা সবাই খুব মানে বিরক্তও হচ্ছি আর ভাবছি যে কী করে মানে গাড়ির তেল লিক হয়ে গেছে তো মাঝ রাস্তায় যে কোনো রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে তো গাড়ির দোকানে নিয়ে যেতে হবে তো এই ভাবতে ভাবতে আমরা কী করে জানি না আমরা সেই রাস্তা থেকে বেরিয়ে যাই আর যে কোনো একটা রাস্তা ধরেই বেরিয়ে যাই আমরা বাড়ি আমাদের বাড়ির রাস্তা আমরা দেখতে পাই তো আমরা বাড়ি ফিরে আসি কিন্তু এসে তখন আমার যে পিসির বর যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি বলেন যে দেখো আমাদের তো গর্তে ঢুকে গেছিলো গাড়িটা তো তেলও লিক করছে সেটা ওখানে কতটা তেল লিক হলো এরপরে গাড়িও সেরকমভাবে মানে একটু নিচ দিকটা তেবড়ে গেছিল তো আমরা ভাবলাম যে এটা তো দোকানে নিয়ে যেতেই হবে তো তিনি বললেন যে তাহলে আমরা একটু বসে নিই এখন তারপরে আমি বিকেলের দিকে ছটার দিকে আমরা তাহলে গাড়িটা নিয়ে বেরোবো তো এবারে আমরা একটু ঘুমিয়ে নিয়েই তারপরে গাড়িটা নিয়ে যখন বেরোতে যাচ্ছি তখন দেখছি গাড়ির কোনো ফুটোই নেই বা গাড়িতে তেলও কোনো লিক হয় নি যে তেল নিয়ে আমরা বেরিয়েছিলাম ওই তেলই আছে আর এটা দেখার পর আমাদের সত্যি মানে অবাক লেগেছিলো যে এটা কি হলো তখন আমরা যখন ওই জায়গাটার আমার নামটা এখন আপাতত মনে পড়ছে না ওই জায়গাটারও একটা খুব সুন্দর নাম আছে আর ওটাকে যখন আমরা গুগল ম্যাপে সার্চ করলাম ওটা বলছে যে এই জায়গাটির কোনো অস্তিত্বই নেই তো এটা দেখার পর আমাদের সবার এতটাই ভয় লেগেছিলো মানে আমার ওটা আমার মনে হয় যে একটা ভয়ানক অভিজ্ঞতার মধ্যেও পড়ে